বলুন অর্ডার দিয়েছিলেন আপনার স্লিপ দেওয়া আছে আপনি স্লিপ দিয়ে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার একবার ঠিক আছে তাহলে আমি বের করে দেখছি কী আছে বলুন তো কী আছে অর্ডারগুলো কী ছিল আপনার আচ্ছা আর কী কী অর্ডার ছিল আচ্ছা কী কী অর্ডার ছিল একটু বলুন তো হুম আর ইয়ে ঠিক আছে একটু মালগুলো কী কী আছে ও আর হ্যাঁ মালগুলো কী কী আছে আর মালগুলো কী আছে বলুন তো আচ্ছা

আছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দুদিন পর ডেলিভারি কাল বাদে পরশু দিন গেলে হবে না ও কেন না আমার একটা লেবার ছুটিতে আছে আর যার জন্যে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি চেষ্টা করছি কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে আসবে হুম হ্যাঁ নিশ্চয়ই অতো টাকার মাল যাচ্ছে কেন করব না গাড়ি আপনিই দেবেন আচ্ছা তা আপনার লোক আসলে তো ভালোই হয় পাঠিয়ে দেবেন মাল আমি পাঠাব ঠিক আছে যা

আপনাকে কালকেই মাল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকেই পাঠিয়ে দেবো ঠিক আছে